হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আপনার বয়স কত হবে টোয়েন্টি থ্রি আচ্ছা আপনার কী কোনো সমস্যা রয়েছে কোনো সমস্যার জন্য শিখতে চাইছেন নাকি ফিট থাকার জন্য আচ্ছা আচ্ছা এখনকার যা লাইফস্টাইল রয়েছে তো সেখানে যোগা করাটা তো অবশ্যই খুবই একটা ভালো ব্যাপার আপনি যে নিজের থেকে একটা উদ্যোগ নিয়েছেন সেটা খুবই ভালো ব্যাপার আর আপনার বাড়ি কোথায় রয়েছে আচ্ছা তো আপনার যে বাড়ি তো অনেকটা দূর হয়ে যাচ্ছে তো অনলাইন যোগা যদি শিখতে চান সেক্ষেত্রে আপনার সকালে ব্যাচ রয়েছে ধরুন সাতটা থেকে দশটার মধ্যে আপনি চাইলে শিখতে পারেন এক ঘন্টা করে ব্যাচ রয়েছে আর বিকেলে যদি চান বিকেলেও শিখতে পারেন বিকেলে তিনটে থেকে আপনি আটটার মধ্যে যেকোনো যখন খুশি আপনি আগে থেকে বলে দেবেন যে কোন টাইমটাতে আপনি কমফোর্টেবল হবেন হ্যাঁ কন্টিনিউ আপনি এক ঘ এবার আপনি টাইমটাতে আর কি কামফোর্টেবল সেই টাইমে শেখানো হবে আর কি সেই টাইমে আপনাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠানো হবে আপনি সেখান থেকে ক্লিক করে আর কি গুগল মিটে ক্লাস করতে পারবেন আর আপ আপনি কি এর আগে কখনো যোগা করেছেন সপ্তাহে ধরুন হ্যাঁ সপ্তাহে ধরুন মাসে আট ক্লাস পেয়ে যাবেন হ্যাঁ সপ্তাহে দুটো করে ক্লাস পেয়ে যাবেন সপ্তাহে দুটো করে ক্লাস পেয়ে যাবেন মাসে আটটা ক্লাস পাচ্ছেন পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পার মান্থ আছে আর আপনি যখন ক্লাসে আসবেন অবশ্যই একটু খালি পেটে আসবেন পেটটা খালি রাখতে হবে আর কমফোর্টেবল কিছু স্ট্রেচেবেল কাপড়জামা পরবেন আর কি যোগা হ্যাঁ হ্যাঁ কমফোর্টেবল কিছু পরবেন যদি যা স্পো স্পোর্টসের যে জামা কাপড়গুলো হয় আর কি ট্রাক প্যান্ট জার্সি টাইপ বা গেঞ্জি এই ধরনের কিছু পরতে পারেন সেন্টার আমাদের তো ধরুন অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে কিন্তু আপনার যেখানে বাড়ি রয়েছে ওখানে তো কোনো সেন্টার নেই তো আপনাকে একমাত্র অনলাইনটাই একমাত্র ইয়ে হতে পারে অপশান রয়েছে এছাড়া তো কোনো আর আপনার বাড়ি থেকে কি আপনি করতে পারবেন খুব বেশি জায়গাও লাগবে না আপনার ধরুন লম্বায় ধরুন ছ ফুট আর প্রস্থ ধরুন চার ফুট ছয় বাই চারের একটা জায়গা হলেই হবে আপনি বাড়ির মেঝেতে ঘরের মেঝেতে একটা টাওয়াল বা ম্যাট বিছিয়ে নিন নিয়ে এবার ফোনটাকে দেওয়ালে বা কোথাও স্ট্যান্ড যদি থাকে তাহলে আরও ভালো হয় তো ওখানে স্ট্যান্ডে লাগিয়ে রেখে করতে পারেন আপনার সময়টাও বাঁচবে তাতে অনেকটা বাড়ি থেকে কোথাও যেতে হচ্ছে না তাহলে দাদা বলছি সব কথা তো ফোনে বলা যায় না এভাবে হ্যাঁ ক্লাস হ্যাঁ লিঙ্ক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ক্লাসে জয়েন করে তারপরে ভিডিও কলে তখন কথা বলে নেওয়া যাবে রাখছি তাহলে